আমার প্রিয় সাহিত্যিক চরিত্র আছে যদি তাই হয় তাহলে আমার প্রিয় সাহিত্যিক চরিত্র হলো শরৎ চন্দ্র্রপাধ্যায় কারণ শ্বরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা আমার বইগুলি বা সাহিত্যগুলি আমার খুবই ভালো লেগেছে মনে লেগেছে কারণ তার থেকে অনেক কিছুই শেখা যায় সেগুলো মনস্থায়ী চিরস্থায়ী মনে একবার পড়লে সেটা আর কখনোই ভোলা যায় না আপনি এদের কাছ থেকে কি শিখেছেন আমি এই তাদের কাছ থেকে শিখেছি বাস্তবতা জীবনের বাস্তবতা কখন কোন সময়ে কীভাবে নিজেকে তৈরি করতে হয় কীভাবে সব কিছু মানিয়ে নিতে হয় সব সবার সাথে এগুলো শিখেছি বইয়ে আমি শরৎচন্ন চট্টোপাধ্যায়ের একটি চ মজার চরিত পড়েছি সেটি হলো তার লেখা দেবদাস এই সাহিত্যের চরিত্রটি কারণ কারণ এই চরিত্রটিতে দুটি কারণ এই দেবদাস সাইডে দুটি চরিত্র রয়েছে একজন হল পারো আর একজন হলো দেবদাস তারা দুজনই এক গ্রামে ছিল একজন ছিল খুবই ধনী বড়োলোক আর একজন ছিল মধ্যবর্তী পরিবারের মানুষজন তারা দুজনই হচ্ছে বিপরীত সম বিপরীত বিপরীত মুদ্রা

কারণ পারো আর দেবদাস ছোটোবেলা থেকে একসঙ্গে খেলতো এক জায়গায় থাকতো সব কিছু তারা একসঙ্গে করতো তার জন্য তাদের মধ্যে একটি ভালোবাসার সৃষ্টি হয়েছিলো তারা একইভাবে পড়াশোনা করেছে একই স্কুল থেকে পড়াশোনা করেছে দেবদাস পড়াশোনার জন্য লন্ডনে চলে গিয়েছিলো তার জন্য পাও তার জন্য অপেক্ষা করে গেছিলো তাই দেবদাস ফিরে আসার পর দেবদাস সবার প্রথমে পারোর কাছে গিয়েছিলো দেখা করোতে তার মার ও এরপর থেকে দেবদাসের বিয়ের কথা হচ্ছিলো আর পারোরও বিয়ের কথা হচ্ছিলো এরা দুজন দুজনকে ভালোবাসে যেহেতু তার দুজনে এই বিয়ে করতে হয়েছে কিন্তু দেবদাসের পরিবার পারোকে মেনে নিতে চায় নি তাই তাদের বিয়ে হয়ে সম্ভবও হয় নি